আমি আপনাদের রেস্তোরাঁ থেকে একটি খাবার অর্ডার করব সেটা কি আমি ফোনে বা মুখে বলব নাকি আপনাদের অ্যাপের মাধ্যমে রেকর্ড করে বলব সেরকম সুবিধা আছে কি